অনলাইন প্রযুক্তি থেকে আমরা সাহায্য পাচ্ছি অনেক তো সেখান থেকে আমরা ক্লাস করতে পারছি অনলাইনে অনেক অ্যাপ আছে বাইজুস তো অনেক অ্যাপ আছে ফিজিক্স বালা এরকম অনেক অ্যাপ আছে এরকম ধরনের তো সেখানে আমরা ক্লাস করে অনেক কিছু শিখতে পারছি অনেক কিছু জানতে পারছি অনলাইনে এটা আমরা অনেক সাহায্য পাচ্ছি আমরা ঘরে বসে এটা অনেকটা সাহায্য পেয়েছি যেমন লকডাউনে আমরা এরকমভাবে পড়াশুনো চালিয়ে যেতে পেরেছি এই অ্যাপের জন্যে অনলাইনে সেদিনকে আমরা স্কুলে যেতে পারি না বা কোনো কাজ আমরা মিস করি স্কুলে তো সেটা হোয়াটসঅ্যাপে আমাদের স্কুলে গ্রুপ থাকে সেখানে পাঠিয়ে দেয় সেই অনলাইনে তো আমরা সেখান থেকে কাজগুলো বা হোমওয়ার্কগুলো নিয়ে নিতে পারি তো এইভাবে আমরা অনেক হেল্প পাই অনলাইনে ক্লাস করে অনেক কিছু শিখে আমরা লকডাউনের পরে যে পরীক্ষা এক্সাম ছিল তখন তো আমরা স্কুলে যেতে পার নি তো অনলাইনে ক্লাস করার পরে আমরা স্কুলে গিয়ে এইভাবে এক্সাম দিয়ে এসেছি তো অনলাইন প্রচুর হেল্প করেছে আমাদের অনলাইনে আজ আমরা অনেকেই ঘরে বসে অনেক কিছুই করতে পারছি অনেক কিছুই শিখতে পারছি শুধু অনলাইনের জন্যে অনলাইন অনলাইন আছে বলে আমরা অনেক অনেক এ করতে পারছি তো অনলাইনটা হবে ভালো কাজের জন্যই হয়েছো অ্যাকচুয়ালি তো এখান থেকে পড়াশুনো করে অনেকে অনেক কিছু করতে পারছে অনেক অনেক কিছুই শেখা যায় শেখার আছে এখান থেকে তো যারা শিখতে পারে তো এখান থেকে অনেক কিছুই তো এখান থেকে যারা শেখার তারা ঠিকই শিখে নেবে ভালোভাবে তো এখান থেকে যদি শেখা যায় আমাদের খুব ভালো হয় কারণ বাড়ি বসে আমরা মানে অনেক কিছু শিখতে পারছি ঘরে বসে আমরা অনেক কিছু জানতে পারছি অনলাইনে ক্লাস করার তো যেগুলো আমরা জানি না যেগুলো বুঝতে পারি না সেগুলোও জানা যায় তো যেটা এ করা যাচ্ছে না বোঝা যাচ্ছে না যেরকম তো সেরকমভাবে অনেক কিছু আমরা এ করতে পারছি তো অনলাইন আছে বলে অ্যাকচুয়ালি আমরা অনেক হেল্প পাচ্ছি